আমাদের ঝাড়গ্রাম জেলায় একটি কিংবদন্তী ঐতিহাসিক ঘর আছে যেইটি কে আমরা রাজার বাড়ি বলে থাকি কিম্বা রাজবাড়ি বলে থাকি আমাদের শোনা যে ওই রাজবাড়িতে না কি আগেকার যুগে রাজা রাজরা ওখানে বসবাস করত রাজা রাজারা নাকি প্রত্যেকের কাছে জুলুম করে অনেক সময় অনেক কিছু নিতো আবার কিছু কিছু সময় শুনেছি যে না কিছু কিছু রাজা মানুষদেরকে ভালোও বাসতো ওখানে না কি অনেক সময় বাইরের থিকে মেয়ে নিয়ে এসে তাদেরকে দিয়ে নৃত্য অনুষ্ঠান করানো হতো ওই রাজার বাড়িতে না কি বছরে দু বার করে অনুষ্ঠান হতো সেখানে না কি গ্রামের প্রত্যেকটি মানুষকে ওইখানে খাবার জন্য নেমন্তন্ন করা হতো তাছাড়াও ওই রাজার বাড়িতে আগে না কি দুর্গা পূজা কালী পূজা সব রকম পূজা অনুষ্ঠান হতো যেই পূজাতে ওই এলাকার সব মানুষরা এসে অংশগ্রহণ করছেন এছাড়াও আরেকটি ওখানে কাল্পনিক জিনিস আছে আজকে সেই রাজার বাড়িতে কিছুই নেই আজকে সেই রাজার বাড়িটি শুধুই পড়ে আছে কিন্তু ওই রাজার বাড়িতে একটি কাল্পনিক জিনিস হলো আগে না কি ওইখানে একটি গুম ঘর ছিলো যেখানে মানুষকে মেরে ফেলে দেওয়া হতো যারা দু বদমাইশি করতো তাদেরকে রাজাদের যাদেরকে পছন্দ হতো না তাদেরকে না কি মেরে ওই গুম ঘরের মধ্যে রেখে দেয়া হতো এখন না কি তার কিছু চিহ্ন দেখা যায় সেখানে না কি দেখা যায় যে সেই যেই সব মেয়েদেরকে যেই সব লোকেরদেরকে সেখানে মেরে ফেলে দিতো তারা না কি রাত্রেবেলা ঘুঙুর বাজিয়ে চলাফেরা করে যদিও বা আমার দেখা নয় আমার শোনা কিন্তু এটি অনেকেই বলে থাকে এটি একটি ওই রাজার বাড়ি খুবই কাল্পনিক ঘটনা বাস্তব না অবাস্তব সেই সম্পর্কে আমরা কিছু জানি না কিন্তু সন্দ্যাবেলা যদি ওই রাজার বাড়িতে যাওয়া যায় তাহলে গা টা মনে হয় যেন ছমছম করে ওঠে এছাড়াও ওই রাজার বাড়িতে কিছু কিছু ভালো গুণও আছে মানুষরা অনেক সময় দুর্গা পূজা কালী পূজা এই সব সবার বাড়িতে তো করা সম্ভব নয় তাই ওই রাজার বাড়িতে ওই পুজোগুলি সব কিছুই হয়ে থাকতো সেই পুজোতে ওই এলাকার মানুষরা সবাই অংশগ্রহণ করে খুবই আনন্দ উপভোগ করত